হাতের কাজের একটা আলাদা মাধুর্য আছে আমি কিছু কিছু হাতের কাজ আছে যেগুলো আমি পছন্দ করি যেমন গ্রিটিং কার্ড মাটির তৈরী প্রতিমা বা কাগজের তৈরী চিঠি আমার তৈরী মাটির প্রতিমা বিশেষ একটা স্থান পেয়েছে প্রতিমাগুলো বিভিন্ন রকমের হতে পারে যেমন সরস্বতীর প্রতিমা হতে পারে কৃষ্ণর প্রতিমা হতে পারে শিবের প্রতিমা হতে পারে আমার তৈরী প্রতিমা অনেকেই পসোন্দ করে এগুলো আমিও খুব পছন্দ করি আমার পছন্দ করার কারণ আমি অন্য কোনো কাজ করি না আমার হাতের তৈরী শিল্পী বা শিল্প আমার রুটি রোজগার এ থেকে আমার অর্থনৈতিক জীবন খুবই ভাল খুবই অগ্রগতির সঙ্গে চলছে যার জন্য আমার কোনো রকম সমস্যায় পড়তে হয় না এই শিল্প কাজ দ্বারা আমি আজ সমাজে বিশেষ একটা স্থান পেয়েছি আমার কাছে আরও কিছু ছেলে কাজ শিখছে যার দ্বারা তাদেরও রুটি রোজগার চলবে এই আশা আমি রাখছি